আমি বেশি কিছু পেন্টিং এঁকে কাউকে উপহার দেই নি আমি আমার বোনকে একটা পেন্টিং উপহার দিয়েছিলাম একটা ছোট্টো করে একটা পেন্টিং উপহার দিয়েছিলাম পেন্টিংটা দেখে ওউ খুব খুশি হয়েছিলো এবং ওউ ওউ ওই পেন্টিংটা দেখে একটা পেন্টিং স্যারের কাছে ভর্তি হয়েছিলো এবং এবং যাতে শিখতে পারে ওই রকম পেন্টিং ওই জন্য ও ওই পেন্টিং ক্লাসে যেতো এরকম পেন্টিং আঁকতো আমার ওই ছবিটা দেখে পেন্টিংটা খুবই ভালো জিনিস বা অনেক ধরনের ছবি আঁকা যায় আমি তো একটা ভালো গিফট করেছিলাম ওই জন্য পেন্টিংটা খুব খুশি হয়ে ও আঁকার ক্লাসে ভর্তি হয়েছে যাতে ও ওরকম পেন্টিং করতে পারে